ঝাড়গ্রাম জেলায় পালিত উৎসবগুলির মধ্যে সবচেয়ে বড়ো উৎসবগুলি হলো ঝাড়গ্রাম যুব মেলা উৎসব জঙ্গলমহল উৎসব এবং বসন্ত উৎসব তো ঝাড়গ্রাম জেলার বসন্ত উৎসবের তাৎপর্য বলতে এটি সাধারণত হোলির সময় এই উৎসবটি হয় বসন্তের সময় যেহেতু বসন্তের হাওয়া সবার মনে লেগে যায় সেই সময়ে ঝাড়গ্রামের এই উৎসবটি পালিত হয় আর উৎসব মানে সমস্ত রকম সম্প্রদায়ের মানুষের মিলন একটা আন্তরিক বন্ধনে বাঁধন ঘটানো আমি সেই উৎসবটিতে অংশগ্রহণ করি এবং উৎসবটি কীভাবে পরিচালনা হবে এবং ওই উৎসবে কি কি অনুষ্ঠান হবে সেই বিষয়ে অবগত হয়ে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং অনুষ্ঠান সূচি যাতে খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে অনুষ্ঠানটি হয় তাতে আমি সহযোগিতা করি